হ্যাঁ আমি হচ্ছে বাড়ি একটা বাড়ি মালিক বলছি মানে আমার দুটো একটা বাড়ি আছে আর কি সেখানে হচ্ছে একটা আমার ট্যাপ খারাপ হয়ে গেছে তার জন্য ফোন করেছি না জল পড়েছে না আবার হচ্ছে ভেঙেও গেছে তবে ওইটা তো ঠিক করতেই হবে আবার আরেকটা আমি নতুন বাড়ি করেছি সে বাড়িতে ট্যাপ শাওয়ার কোমোড এসব নানান যাবতীয় জিনিস যা বাড়িতে লাগানো থাকে আপনি তো জানবেন হয়তো তো ওইসব জিনিস আমি লাগাতে চাই আর কি একটা বাড়ি তৈরি হয়েছে তাতে

হুম হুম হুম হ্যাঁ শুনুন এবারে আমি বাড়ির ঠিকানাটা আপনাকে হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিচ্ছি সেটা বড় কথা নয় তাহলে একজন যে আসবে ওই ট্যাপটা আমাদের বাগাতে ওই বাড়িটায় এবার তখন এসে আমাদের সাইডেই নতুন বাড়িটা তৈরি করেছি এবার সে একটু দেখে গেলে ভালো হতো কোথায় কী লাগাব সে একটু আমাকে বলে দিত দিয়ে তাকে আমি নোট করে দিয়ে দিতাম যে এই সব জিনিস লাগবে দিয়ে সে আপনাকে বলত হুম হ্যাঁ সুব্রতদা একটু শুনুন আপনাকে যেটা বলছি বলছি যেহেতু এবারে ওই বাড়িতে ট্যাপটা লাগাব আর কি আর এই বাড়িতে যতোগুলো জিনিস লাগানোর আছে আপনাকে বললাম সেগুলো সব লাগাব তাহলে একটু বাজেটটা বলে দিলে একটু ভালো হতো আর কি মানে কত কী ফিজ নেবেন বলছি কতো কী টাকা নেবেন ব্যাপারটা ওই বাড়িটায় যা যাবতীয় যা জিনিস লাগাব আর ওই ট্যাপটা ভেঙে গেছে ওইটা বাগাব মেরামত করব ফলে ঠিক আছে ওইটা কত কী নেবেন একটু বললে ভালো হতো তাও

বলছি তাও কত টাকার মধ্যে আসবে ওই বাড়িটা গোটা বাড়িটায় সব ফিটিংস করতে দেখুন বুঝতে তো পারছি এবারে আপনি একটু বুঝুন আপনার যেহেতু রেগুলার কাস্টমার আপনাকে আমাদের বাড়িতে হলে আপনাকেই বলি একটু দেখে শুনে করুন না ওহ ঠিক আছে ঠিক আছে তাহলে হোয়াটসঅ্যাপে আপনাকে অ্যাড্রেসটা পাঠিয়ে দেবো আপনি তাহলে একজনকে পাঠাবেন তাকে সব দেখিয়ে দেবো আর বুঝিয়ে দেবো হ্যাঁ হ্যাঁ হ্যাঁ ঠিক আছে